যেহেতু আমি শহরের বাড়িতে ফ্ল্যাটে থাকি তাই এই বিষয়ে আমি তেমন কিছু জানি না আমাদের এখানে তেমন একটা পশুপালন হয় না কিন্তু কিন্তু আমি যখন অবসর সময়ে গ্রামের বাড়িতে ছুটি কাটানোর জন্য যাই তখন সেখানে গিয়ে দেখি অনেক মানুষ বা কৃষকরা পশুপালন করছে পশুপালন থেকে কৃষিতে কৃষিতে অনেক অনেক সাহায্য হয় খাদ্য খাদ্য অনেক পরিমাণে পাওয়া যায় যদি কি কৃষকরা সাধারণ মানুষরা পশু না পুষত তাহলেও কৃষির জমিতে লাঙল দেওয়া যেত না বা পারতো না গরু বিভিন্ন কাজের ব্যবহৃত হয় গরুর থেকে দুধ পাওয়া যায় দুধ থেকে নানান ধরনের মিষ্টি তৈরি হয় সেগুলি আমরা খেতে পারি এছাড়াও যদি দু এছাড়াও মুরগি হাঁস সেগুলোর মাংসও আমরা খেতে পারি সে জন্য পশুপালন অনেক সুবিধা হয় গ্রামের এই এলাকায় কতজন একই ব্যবসায় জড়িত আমি যদি এই এলাকায় অনেক লোক জড়িত কারণ এই ব্যবসা করে নিজের অর্থ উপার্জন করে নিজের সংসার চালায় এখানে তেমন তেমন কাজ নেই যদিও থাকে তাও তারা সেটা করতে পারে না বা অর্থের জন্য তারা করতে পারে এই জন্য তারা পশুপালন করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে

আমার বলে ভালো বলে মনে হয় পশুপালন করার সময় পশুদেরকে আলাদা আলাদা রাখলে ভালো হয় বিভিন্ন পশুদেরকে বিভিন্ন ঘরে রাখতে হয় এবং বিভিন্ন খাবার দিতে হয় তাদের রোগ হলে চিকিৎসা করতে হয় ডাক্তার ডাক্তারদের পরামর্শ দিয়ে তাদের খাবার খাওয়ানো হয় বা ওষুধ দেওয়া হয় তাদেরকে নানা ধরনে এর ঘরে রাখা হয় এবং নানা ধরনের টিটেনাস দেওয়া হয়